প্রথমত যেসব সরকারি হসপিটালগুলো আছে সেসব সরকারি হসপিটালগুলোতে প্রচণ্ড ভিড় হয় এক দিকে ছেলেদের লাইন এক দিকে মেয়েদের লাইন লাগানো হয় আর একটাই ডাক্তার থাকে সেখানে কলকাতা থেকেই আসুক কী দেশ থেকেই ডাক্তার বসুক সে যেই হোক না কেন একজনই ডাক্তার থাকে ঠিক আছে এবার সেই কারণে প্রচণ্ড ভিড় হয় এবারে ভিড়ের কারণে রোগী সকালে গেলো আটটার সময় আটটার সময়ে গেলো বাড়ি ফিরল কটায় না একটার সময় দুপুর একটার সময় বাড়ি ফিরল এবারে রান্না খাওয়া দাওয়া বাড়ির সব কাজকে ছেড়ে মহিলারা কী করল আটটার সময় গেলো এবারে একটা তো সেক্ষেত্রে দেখা যায় যদি কারও বাড়াবাড়ি হয়ে যায় যাদের ইমার্জেন্সি খুব একবারে থাকে তারা যদি আটটার সময় যায় তাড়াতাড়ি তাদের যদি খুব মানে ব্যথা চোট পেয়ে থাকে সেই ব্যথা চোটটা যদি ডাক্তাররা অবশ্যই ইমার্জেন্সিতে তাদেরকে আগে দেখে ডাক্তাররা আগে ইমার্জেন্সিতে তাদেরকে দেখে দেখে তাদেরকে আগে দেখল তার পরে বাকি যে লাইনগুলো হ আছে সে লাইনগুলোতে তা দেখানো হয় এবারে সেক্ষেত্রে কী করা যায় যাদের ইমার্জেন্সি খুবই তাড়াতাড়ি থাকে তাদেরকে যদি অন্য সুস্বাস্থ্য কেন্দ্রেতে নিয়ে যাওয়া হয় তাড়াতাড়ি যাদের ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে তাহলে রোগীটির আরও ভালো সুব্যবস্থা হবে রোগীটি আরও ভালো তাড়াতাড়ি সুস্থ হতে পারবে তাই না এবারে যে বাকি লাইনগুলো রয়েছে এবারে একে একে একে একে তাদেরকে দেখানো হয় সে কাছেই হসপিটাল হোক আর দূরেই নার্সিং হোক যাই হোক না কেন সেক্ষেত্রে সুব্যবস্থা আছে ডাক্তারও আছে নার্সও আছে সুব্যবস্থা রয়েছে এবার তারা চিকিৎসাও ভালো করে করেন রোগীর দেখাশোনাও ভালো করে করেন ওষুধওর হসপিটাল থেকেই এখন ওষুধপত্র সব কিছু দেওয়া হয় এ তুলো লাল ওষুধ সব রকমের গ্যাসের ট্যাবলেট প্রেসারের বড়ি প্রেসার মাপবে আগে এখন হসপিটালে প্রচুর পরিষেবা এখন এখন কাউকে যে আলাদা চেকআপে আলাদা সুস্বাস্থ্যে কেন্দ্রে যে যেতে হবে যেয়ে যে প্রেসার মাপতে হবে সেই সবের এখন আর দিন নেই এখন হসপিটালে যে ডাক্তার বসে সেখানে গেলেই আগে ডাক্তাররা কী করছেন না প্রেসার মেপছে মাপছেন আগে প্রেসার মাপছেন তার পরে রোগীটিকে দেখে যেটা যা ওষুধ দেওয়ার দরকার তারা দেন সে গ্যাসের ট্যাবলেটই হোক এবারে যাই হোক গ্যাসের ট্যাবলেট দেয় তারা তার ওষুধ দেয় সব দেয় সুপরিষেবা রয়েছে কাছাকাছি থাকলে তাদের পরিষেবাটা রয়েছে